আমি যেহেতু একটা মেয়ে তো মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে আমার কোনও অসুবিধা নেই আমার লেখাপড়ার ক্ষেত্রেও তো কোনও অসুবিধা হয়নি তাহলে কেন আমার বন্ধু বন্ধু বা আমার কোনও আমার মেয়েকে আমি কেন পড়াশুনো শেখাতে চাইব না তো অবশ্যই আমি তাদেরকে লেখাপড়া শেখাতে চাইব কারণ এই সমাজে থাকতে গেলে এই সময়ে থাকতে গেলে মানুষের শিক্ষিত মানুষ হিসাবে আগে তাকে শিক্ষিত হতে হবে সে মেয়ে কী ছেলে এটা ব্যাপার না তো একজন মেয়ে হয়ে সে লেখাপড়া শিখছে একজন ছেলে একজন মেয়ে হয়ে সে লেখাপড়া শিখতে পারবে না একটা ছেলে হয়ে সে লেখাপড়া শিখতে পারবে এরকম কোনও নিয়ম নেই তো সব সময় চাইব একটা মেয়ে সে সব সময় একটা মেয়ে তো আমি সব সময় চাইব একটা মেয়ে সে সারা সে সব সময় লেখাপড়া শিখুক লেখাপড়া শিখলে তার কারোর কাছে হাত পাততে হবে না তার নিজের নিজের খরচ সে নিজে বহন করতে পারবে তার নিজের কিছু পছন্দমতো সে খরচ করতে পারবে নিজে ইনকাম করলে তো লেখাপড়াটা জানাটা খুব দরকার নিজের চলার ক্ষেত্রে বা অন্য কারোর অন্য কাউকে নিয়ে চালানোর ক্ষেত্রে তো একটা মেয়ে যখন তার যখন একটা বাচ্ছা হবে তখন তো আর অবশ্যই দরকার তার বাচ্ছাটাকে শেখানো তো সেক্ষেত্রে তার বাচ্চাকে যখন সে শেখাবে তখন তার নিজেরকও শিক্ষিত হওয়া চাই নিজে যদি শো মানে খুব শিক্ষিত না হলেও অল্প শিক্ষিতর যদি হয় তাও সে শেখাতে পারবে তার বাচ্ছাকে তো বাত মেয়ে বলে বা বন্ধুর বোন বা এরকম আমার বোন সে লেখাপড়া শিখতে পারবে না এটা কোনও ব্যাপার না সব সময় একটা মেয়ে হিসাবে তার লেখাপড়া শেখাটা খুব জরুরি